আমি নিজে ফটোগ্রাফার আমি নিজেই আমার কারো ছবি তোলা অত আমার পছন্দ হয় না আমার নিজেরটাই নিজে খুব ভালো লাগে নিজেই তুলি এবং ফেসবুকে দিই ইনস্টাগ্রামে দিই যখন সবাই পছন্দ করে সবাই বলে যে কীভাবে তুলেছ এত সুন্দর ছবি কীভাবে কী করেছ আমি তাদেরকে বলি যে আমার অমুক ফোন দিয়েই আমি নিজে সবই করেছি আমার নিজের ফোন দিয়েই নিজে আমি তুলি আমার কারো আমার কোনো নিজের ফটোগ্রাফার নেই আমি নিজেই আমার ফটোগ্রাফার আমি নিজেই নিজের কাছেই সব কিছু একটা মানুষ যে এমন কোনো কাজ নেই যে সে পারে না সবই একটা মানুষ সব কাজই পারে এমন কি তার তার নিজের অন্তর থেকে সেটা করতে হয় যে এটা আমি পারব না এটা আমি করব না এটা অন্য জনের দিয়ে করাব এটাকে এটা কিন্তু সমস্ত সম্পূর্ণ ভুল নিজের কাজ নিজে সবসময় লাগবে করার চেষ্টা করবে এমন কি সাহস রেখে করা চাই যে কোনো কাজ একটা যে একটা কাজ সাহস রেখে করবে না সে কাজটা ভুল হয় না সবসময় ঠিকই হয় তো আমি নিজেই ফটোগ্রাফার আমি নিজেই নিজেই তুলি নিজেই সব করি নিজের করতে নিজের করি এবং ফেসবুকে ছাড়ি সবাই ভালো বলে সবাই জিজ্ঞাসা করে কীভাবে তুলেছ কীভাবে কী করেছ না করেছ আমি বলি যে আমাদের এই এই ব্যাপার আমি এরকম করে নিজের ফোনেই নিজে তুলি কারোর দিয়ে তোলাই না এবং আমার ফটোগ্রাফার আমি নিজেই আমার কোনো ফটোগ্রাফার নেই আমি বলি তো ওরা সবাই বলে প্রশংসা করে আমার যে খুব সুন্দর ছবি তোলো খুব সুন্দর ফটো তোলো এই যে শ্যুটগুলো রি তারপর রিলসগুলো যেগুলো বানায় খুব সুন্দর হয় ভালো লাগে দেখতে ভালোও হয় তো ওরকমই নিজের কাছেই সব কিছু নিজের ফোন থাকে নিজের ফোন দিয়েই নিজের কাছেই সব কিছু কীভাবে কী করলে কোনভাবে জুম করতে হবে কোনভাবে কী করতে হবে না করতে হবে ওগুলো সব নিজের কাছেই নিজে সব কিছু